হ্যাঁ বলছি এখন তো নতুন সার্কুলার অনুযায়ী তো পড়ানোর জন্য তো বলা হচ্ছে তো তোমাদেরকে একটু বাচ্চাদেরকে কিন্তু অন্য একটুভাবে পড়াশুনো দিকটা খেয়াল করতে হবে বুঝলে আসলে যেমন হোম বাচ্চারা তো এখন কি বলো তো যে স্কুলে আসে তো সেটা একটা তো বাচ্চাদের পরিবারের মতোন তাই না তারা তো শোনে পরিমা যেমন মানে একটা দিন ম্যামেদের সাথে স্যারেদের সাথে একটা দিন তারা কাটায় এবং নিজেদেরকে কী একটা পরিবারের মতোন ভাবতে হয় তাই তো তো সেই অনুযায়ী কী একটা গল্পের মাধ্যমে বা হাসির মাধ্যমে হ্যাঁ বেশ সংগীতের মাধ্যমে কিছু করাতে হবে বুঝতে পেরেছেন বাচ্চাদেরকে উন্নত করার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর একটু মানে উন্নতর মধ্য দিয়ে একটু যেতে হবে কারণ নতুন যেভাবে আমাদেরকে মানে বলছে তো সেইভাবে আমাদেরকে তো আপনাদেরকে তো এটার জন্য পরামর্শ দিতে হচ্ছে না আমাদেরও উপর থেকে বলছে তো সে কারণে আমরাও সে শিক্ষিকাদেরকে এই সব পরামর্শ দিচ্ছি যে বাচ্চাদেরকে একটু গল্পের মাধ্যমে একটু হাসি ঠাট্টার মাধ্যমে হ্যাঁ একটু নিজের করে কাছে টেনে নিয়ে বেশ ভালো করে একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসলে আমি ফোনে একটু করে জানিয়ে দিচ্ছি আর মিটিং তো অবশ্যই একটা ডাকবো মিটিং না ডাকলে আপনারা মানে আপনারা বুঝবেন কীভাবে না তবুও একটু ফোনে একটু জানিয়ে রাখছি যে মিটিংটা যেহেতু ধরুন ডেটটা তো ধরা হয় নি তো ডেটটা ধরানোর আগে থেকে যেন তোমরা সব প্র্যাক্টিকাল করো বাচ্চাদেরকে নিয়ে তো সে কারণে একটু ফোনে ফোনে জানিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ডেটটা জানিয়ে দেবো খুব শিগগিরই ওটা জানিয়ে দেবো আমাদেরও তো সব পরামর্শ হচ্ছে তো সেক্ষেত্রে আমরা ডেটটা অবশ্যই জানিয়ে দোবো আপনারা সবাই কিন্তু সেদিন আসবেন ঠিক আছে হুম ঠিক আছে রাখুন